হ্যালো হ্যালো কেমন আছো হ্যাঁ ভালো আছি এবছর পুজোতে তাহলে বাড়ি এখানে আসবে তো গ্রাম্য আচ্ছা শপিং হয়েছে কিছুও টুকটাক হয়েছে তোমার হয়ে গেছে না এখানে আসলেই এখানে এসেই করবে ও এখানেই এসে কেনাকাটা করবে তাহলে কবে আসছো বাড়ি আচ্ছা তাহলে পুজোতে দুজন মিলেই তুমি তাহলে তোমার যখন কেনাকাটা হয়নি তাহলে দুজন মিলেই যাব একসঙ্গে নাকি আমারও তো কিছু কিছু হয়েছে কেনাকাটা এখনও সবকিছু কমপ্লিট হয়নি হ্যাঁ গেলেই হয় তাহলে তুমি পরশুদিন আসবে পরশুদিন বাদে তারপরের দিন স্টার্ট করব কেনাকাটা পুজোর

হ্যাঁ কী বলছো হ্যাঁ আর তো এক সপ্তাহ বাকি হ্যাঁ আর এক সপ্তাহ বাকি তাহলে তারপরের দিনই কেনাকাটার জন্য তাহলে মেদিনীপুর যাওয়া হবে আর পুজোতে এবছর তাহলে কোথায় কোথায় পুজো দেখতে যাবে হ্যাঁ সেরকম কোনো প্ল্যান করা হয়নি তাহলে দুজন মিলে প্ল্যান করবো আরো হ্যাঁ তাহলে ওই সামনে সামনাসামনিগুলো আগে দেখে নেব তারপরে নাহয় নবমীর দিন হচ্ছে এ গাড়ি টাড়ি ভাড়া করে কোথাও নাহয় ঘুরতে যাবো তুমি আমি থাকলাম তার সঙ্গে আরো দু একজন আছে হ্যাঁ তাদেরকে বলবো দিয়ে যাবো সবাই মিলে একসঙ্গে নাহয়

সেটাই বাড়ির কেউ বলতে হয়তো আমার বোন যেতে পারে আর আর মা বাবা আমাদের সঙ্গে যাবেনা হয়তো বোন যাবে বা তোমার সাথে যদি তোমার বোন বা দাদা কেউ থাকে যায় তো যাবে কোনো অসুবিধা নেই বোন দাদা তো হ্যাঁ তাহলে ঠিক তারপরে ওই আমার আমার বাড়ির হ্যাঁ তারপরে আমার বাড়ির পাশে আরেকজন আছে সেও যাবে বলছিল তাহলে সবাই মিলে একসঙ্গে যাওয়া হবে খুব আনন্দ হবে পুজোতে সবাই মিলে একটু ঘোরাঘুরি করে হ্যাঁ গাড়ি ভাড়াই করবো নাহলে তো নাহলে যাওয়াটা অসম্ভব হবে গাড়ি ভাড়া করে ওই পাঁচ ছজনের মতন হবে তাহলে গাড়ি ভাড়া করে সবাই মিলে একসঙ্গে যাবো চলো হ্যাঁ সে আমি নাহয় গাড়ির সাথে কথা বলে নিচ্ছি আর হচ্ছে তুমি তাহলে আগে আসো এখানে কারণ ওখান থেকে আর সব কথা সবটাই কি আর ঠিক করা সম্ভব তুমি আগে গ্রামে আসো আসলে সব কিছু কথাবার্তা নয় হবে হ্যাঁ হ্যাঁ সেটাই মার্কেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আগে থেকে তাহলে তাই ভালো আগে থেকে আমি গাড়ির সঙ্গে কথা বলে নেব তারপরে তুমি আসলে মার্কেটিং করা হবে পুজোতে খুব ভালোভাবে এবছর ঘোরা হবে সবাই মিলে বেশ একটু আনন্দ করব হ্যাঁ তাহলে আর সাবধানে আসবে হ্যাঁ পুজোতে পরশুদিন তাহলে আসলে আমি তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে হ্যাঁ রাখ ঠিক আছে সাবধানে আসবে ভালো থাকবে হ্যাঁ ঠিক আছে রাখছি